আমি মনে করি আগের তুলনায় এখনকার বাচ্চারা ফোন বা টি ভিতে বেশি আসক্ত হয়ে পড়ছে আগে বাচ্চারা যেমন পড়াশোনা করত এখন বাচ্চারা পড়াশোনা করে করার সঙ্গে সঙ্গে তারা ফোনটাকে বেশি ইয়ে করে রাখে ফোনে বিভিন্ন রকম গেম খেলছে এ ঘরে টিভি দেখছে কার্টুন দেখছে সেই জন্য আমি মনে করি তাদেরকে যদি মানে টিভি ফোনে যদি নিয়া আঞ্চলিক ভাষা নিজস্ব আঞ্চলিক ভাষা মানে বাংলা ভাষায় যদি কিছু শিক্ষা দেওয়া হয় মানে শিক্ষামূলক কিছু দেখানো হয় বা তাদের পড়াশোনাটা যদি মানে ইয়ের মাধ্যমে হয় ফোনের মাধ্যমে দেখানো হয় তারা তারা অনেক কিছু শিখতে পারবে ফোনের মাধ্যমে এবং বাংলা ভাষার উন্নতি হবে যে যে হারে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে এখনকার বাজারে মানুষ বাংলা বলতে চাইছে না বা বাইরে ঘাটে সব হিন্দি ইংলিশ মানুষ হিন্দিতে কথা বলে এবং বেশি অংশ বাইরে সব হিন্দি আর ইংলিশ চলে সেই কারণে বাংলা ভাষাকে মানুষকে ভালোভাবে শেখাতে হবে এবং বাংলা ভাষার উপর বেশি জোর দিতে হবে এবং সেই কারণে শিক্ষামূলক যদি কিছু দেখানো হয় ফোনে স তাহলে আমি মনে করি বাচ্চাদের বা শিশুদের উন্নতি বা বিকাশের জন্য কাজে লাগতে পারে